আমি ওম আপ আপনি তো একজন সমাজকর্মী বলছেন তো আমি আপনার কাছে কিছু অভিযোগ করতে চাই বলছি আমি তো একজন মেয়ে সেটা বুঝতে পারি যে রাস্তাঘাটে কোনো মানে টয়লেটের ব্যবস্থা নেই বা স্যানিটাইজারের ব্যবস্থা নেই মেয়ে হ্যাঁ মেয়েদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তো কোনো মানে ঠিক করার কিছু কি কিছু সুবি হ্যাঁ ব্যবস্থা ব্যবস্থা করলে ভালো হয় আর কি এগুলো একটু তাড়াতাড়ি করলে এই ব্যবস্থাটা একটু ভালো হয় হ্যাঁ বলছি যে এগুলোর ব্যবস্থা যতো ঠিক আছে রাখছি ম্যাম